হ্যালো বলছি আমরা তো এই চিড়িয়াখানা ঘুরতে যাবো তো এইখানে কী রকম ঘুরতে যাওয়ার প্যাকেজ ট্যাকেজ কী রকম আছে কোথায় যাওয়া যাবে কিন্তু ওদের ওখানে কী কী মানে কী ওই ইয়েগুলো কী পাওয়া যাবে দেখতে পাওয়া যাবে কি কি হ্যাঁ টিকিট তো লাগবে পাঁচটা টিকিট পাঁচটা টিকিট লাগবে